লোকেরা প্রথম ছবি আঁকা শুরু করার সময়ে কিছু সাধারণ ভুল করে থাকে যেমন তারা যে ছবিটি আঁকতে চায় তার জন্য যে রকম পেন্সিল রঙ পর্যাপ্ত পরিমাণ জায়গার দরকার তা ব্যবহার করে থাকে না ধীরে ধীরে ছবি আঁকার সময় তারা বুঝতে পারে যে কী কী ভুল হয়েছে এবং এই ভুলকে ঠিক করার জন্য সমস্ত দিকটি আগে ভালো করে পরিপূর্ণ করার চেষ্টা করে একটি ভালো শিল্পী হতে গেলে অতি অবশ্যই ধৈর্য ক্ষমতা বজায় রাখতে পারা চাই সেই সঙ্গে ছবিটির প্রতিটি জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখার দরকার একজন ভালো শিল্পীর যে কোনো জিনিসকে একটি ভালো রূপ দিতে পারে এবং প্রতিদিন একটি ছবিকে এবং প্রত্যেকটি ছবিকে ব্যবহার করে তার মধ্যে অভ্যাস করতে হবে এবং সেই সঙ্গে তাকে অভ্যাসের গতি চালিয়ে যেতে হবে